হ্যালো বলছি ওটা কি মোবাইল দোকান আসলে আমি একটা ফোন নিতে চাই তো আপনার দোকানে কেমন কী মোবাইল আছে একটু বলতে পারবেন ও দেখুন বয়স্ক মানুষ তো ওই জন্যই স্মার্টফোন নেবো না আসলে বয়স তো হয়েচে হাত টাত থেকে ছাড়া হয়ে পড়ে যাবে সেই কারণে একটু কিপ্যাড ওয়ালাই নিতে চাই হ্যাঁ একটু ছাড়ের মধ্যে কিছু হবে কি আসলে একটু ছাড় বা যদি থাকতো তাহলে ডিসকাউন্ট সেরকম ফোন নিতাম আর কি না না আমি নোকিয়াই নিতে চাই বুঝতে পেরেছেন কারণ ও আগের সব ওই সব ইয়েগুলোই ভালো এখনকার চায়না টায়না ওই সব টেকে না বেশি দিন তো সেই কারণে বলছি যে নোকিয়াই নেবো ও আচ্ছা আর যদি আমি অ্যানড্রয়েড তাহলে কি ছাড় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে দশ হাজার থেকে শুরু তাই তো আচ্ছা তাহলে এক কাজ করি ওই অ্যানড্রয়েডের মতোন মানে মা ওরকমই নেবো যেমন এখন বেরিয়েছে না আইটেল আছে তারপর ভিভো আছে ও ওইগুলোনের ওই কোম্পানি আছে তো না না মটো এখন নিতে যাবো না এখন ওরকমই ছোটো খাটো দেখেই নেবো বুঝতে পেরেছেন আর টাকা কি আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে নাকি ওই যেয়ে ক্যাশ পেমেন্টই দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার সামনেই বাড়ি আমার সেই ঘোষ পাড়া আছে না মঞ্জু ঘোষের ওখা ও আমার নাম মঞ্জু ঘোষ ওখানেই আমাদের বাড়ি ঘোষ পাড়াতেই তো আপনার দোকান আমি দেখেছি যে অনেকই মোবাইল টোবাইল কেনাকাটা করছে হ্যাঁ আপনি মোবাইল দোকান খুলেছেন বলে আমি শুনেছি ওই কারণেই ওদের কাছ থেকে ওই জন্য আপনার কাছ থেকে মোবাইল কিনে নিয়ে এসছিলো তার কাছ থেকে নম্বরটা নিলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাবো আপনার কাছকে আপনি মোটামুটি আমাকে ওগুলো দেখাবেন ওইগুলোনের মধ্যে যেটা ভালো লাগবে সেটা আমি নেবো হ্যাঁ আচ্ছা রাখুন হ্যাঁ